নদীতে মাছ ধরার জন্য যেসব নৌকা ব্যবহার করা হয় সেগুলোকে ডিঙি নৌকা বলে সমুদ্রে মাছ ধরতে গেলে একটু সাইজে বড়ো নৌকা ব্যবহার করা হয় কিন্তু গভীর সমুদ্রে মাছ ধরতে গেলে যে নৌকা নিয়ে যেতে হয় সেগুলোকে ট্রলার বলা হয়